আমি আগের বছরই স্বাধীনতা দিবসের দিনে একটি ছবি এঁকেছিলাম সেই ছবিটিতে উল্লেখ ছিল সবুজ মাঠের ওপর নতুন সূর্যোদয় উঠছে এবং সেখানে একটি গাছ ছিল সেই গাছের নিচে একটি খাঁচা ছিল সেই খাঁচা থেকে একটি পাখি উড়ে চলে যাচ্ছে এই ছবিটি সেদিন এঁকেছিলাম আমি কিন্তু তার কোন অর্থ আমি সেদিন বুঝতে পারি নি নিজের মনে আসছিল তাই আমি এঁকে দিয়েছিলাম কিছুদিন পরে আমি বুঝতে পারলাম এই ছবিটির একটি অর্থ রয়েছে অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে এটি এঁকেছি এবং পাখিটি বন্ধ খাঁচা থেকে মুক্তি পাচ্ছে বন্ধ খাঁচা থেকে মুক্তি পাচ্ছে অর্থাৎ পাখিটি এতো দিন ধরে একটি বদ্ধ জীবন যাপন করছিল আজ সে মুক্তি পেল ঠিক যেমন ভারতবাসীকে অর্থাৎ ভারতীয়কে ইংরেজরা দুশো বছর ধরে নিজেদের অধীনে রেখেছিল আর সে স্বাধীনতা দিবসের দিনে ভারতীয়রা তাদের কাছ থেকে মুক্তি পেয়েছিল এই মুক্তি পাওয়া আর পাখিদের মুক্তি পাওয়ার মধ্যে একটি গভীর অর্থ প্রকাশ পাচ্ছে এই অর্থটাই আমি সেদিন বুঝতে পেরেছিলাম